আমার বাড়িতে কালী মন্দিরের পাশে যে দুতলা বাড়িটা ওইখানেই আমার নাম তরুণ পতন শোভনী কলোনি বনোয়ারী কালী মন্দিরের কাছে দুতলা বাড়ি ওইখানেই কটা গ্যাস আছে আমি বুক করেছি সেটা দুটা করেছিলাম তো তরুণ পতন নামে আছে

কত টাকা লাগছে আটশো পঞ্চাশ টাকা প্রতি সিলিণ্ডার আমার টাকা লাগবে না তো আপনার আপনাকে টাকা লাগবে আপনাকে টাকা লাগবে না তো আপনাকে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে